আমাকে রান্না করতে খুব ভালো লাগে রান্নার নতুন নতুন রিসিপি তৈরি করতে ভালো লাগে সেই রেসিপিগুলো সেটা টিভি থেকে হোক বা ইউটিউব থেকে হোক টিভি থেকে হচ্ছে যে জি বাংলার যে রান্নাঘর হয় তার থেকে ভালো লাগে আর ইউটিউবেও আছে পপি কিচেন আছে ভিলেজ ফুডও আছে আরো অনেক ধরনের রান্না আছে যেমন অতনুর রান্নাঘর আছে এগুলো সব মানে অনেক রকমের আছে রান্নাঘর সেগুলো দেখে ভালো লাগে রান্না করতে আর নিজে নিজে অনেক ধরনের রান্না করি সেসব রান্না করতেও ভালো লাগে যেমন হচ্ছে এই যে পাস্তা বানানোর জন্য পাস্তা বানানোর জন্য কী করি অনেকে যেটা করে যে শুধু সবজি দিয়ে করে আমি যেমন নতুনভাবে দেখি যে আলু দিয়ে আলু দিয়ে প্লাস হচ্ছে অনেকরকম সবজি টবজি দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যেমন করে কিন্তু আমি রসুনটা দিলাম না কিন্তু এমনিই শুধু করলাম কিন্তু ভালো লাগল খেতে খাবারটা খেতে খুব ভালো লাগল আর বাচ্চাও খুব আনন্দ করে খেলো শুধুমাত্র যে এটা তা নয় এই যে পাউরুটি পাউরুটি থেকে যে আমরা ডিম টোস্ট করি আমরা কী করি ডিম সাধারণত গুলে তার মধ্যে দিয়ে আমি তার উপরে পাউরুটিটা দিই সেটা যেমন একটা রকমের হয় টোস্ট সেরকম আবার আরেক ধরনের হয় যে ডিম হচ্ছে ধর একটা বাটির মধ্যে গুলে সেটাতে পাউরুটিটা ডুবিয়ে তেলের মধ্যে ছাঁকলে সেটা আরেক রকমের খেতে ভালো লাগে তার উপরে একটু চাট মশলা বিট নুন একটু এসব ছড়িয়ে একটু সস দিয়ে ডুবিয়ে আর চা হালকা চা দিয়ে খেতে দারুণ লাগে সেটা সেটা যেমন রান্না ভালো লাগে এটা শুধুমাত্র যে ইউটিউব থেকে জি বাংলা থেকে এরকম রান্না সে সেরকম না মানে একটা মন থেকে যে রান্না শিখেছি সেই মানে মনের মধ্যে সেই রান্না শিখে আমি অনেক ধরনের রান্না করে থাকি যেমন হচ্ছে এই যে বিউলির ডালের বড়া বিউলির ডালের বড়া খেতে খুব ভালো লাগে ঠিক আছে আবার আছে যেটা হচ্ছে যে মুসুরের বড়া মুসুরের বড়া শুধুমাত্র যে এরকম হয় তা কিন্তু নয় আবার মুসুরের বড়া ঝিঙে দিয়ে তরকারি করতে করতে তার উপরে সে মানে মুসুর ডালটা বেটে রেখে তার উপরে দিয়ে দিলে সেটা ভালো হয় জল বড়া যেটাকে বলে মানে তেলে ভাজার দরকার নেই এরকমভাবে রেসিপি এমনি নিজের মন থেকে তৈরি করা এটা তৈরি করে যে রান্না করতে খুব ভালো লাগে আর অনুষ্ঠান দেখে তো রান্না করলে তো সে তো রান্না তো ভালো হবেই আর আর জি বাংলার রান্নাঘরে তো নানা ধরনের রান্না দেখায় আর পপি কিচেনেও খুব ভালো ভালো রান্না দেখায় সেসব রান্না টেস্ট করে দেখেছি রান্না খেতেও খুব ভালো হয় আর খুবই সে সুস্বাদু হয় খেতেও ভালো লাগে আর পপি তো খুব বাইরে থেকে এসে মাছ ধরা থেকে শুরু করে সমস্ত রকম দেখিয়ে রান্না করে ভালো লাগে আর যে এটাও তো জি বাংলারও রান্নাঘর থেকে ভাল লাগে দেখতে আর নিজে নিজে যে রান্নাগুলো রেসিপিগুলো নিজে থেকে তৈরি করি সেটা হচ্ছে যেমন এই যে কী বলে মুসুর ডালের জল বড়া তারপরে এই বিউলির ডালের বড়া থেকে বিউলির ডালের বড়া যে কেনা বড়া সেগুলো কিন্তু নয় যেগুলো হচ্ছে যে নিজে তৈরি করে বিউলির ডাল বেটে যে বড়াগুলো তৈরি করি সেই বড়াগুলো এইভাবেই রান্না করতেও ভালো লাগে দেখতেও ভাল লাগে এবং নতুন নতুন অনুসন্ধান করে নিজেকে রান্না করতে ভালো লাগে আর দেখেও যে রান্নাগুলো অনুসন্ধান হয় সেটাও ভালো লাগে এইভাবেই রান্না করা যায় আর কি